আমি বিগ বাজার থেকে যে ব্যাগ হ্যান্ড ব্যাগটি কিনেছিলাম সেই ব্যাগটির দাম খুব বেশি নিয়ে নিয়েছে এবং সেই ব্যাগটির একটি চেন কাটা